দীর্ঘমেয়াদি কাজ এ অনুপ্রাণিত বজায় রাখার জন্য বজায় রাখা সম্ভব তখনই সেটা যদি মনের মতো কাজ হয় কোনো কাজই ছোটো না বা বড়ো না তো কোনো শিল্পকে যেমন আমি পেন্টিং করতে ভালোবাসি তো পেন্টিংটাকে আমি মন থেকে ভালোবেসে কাজটাকে করি তখন আমি ধৈর্য হারাই না বা আমার মানে সেরকম ফিলিংসও আসে না যে কাজটা করবো না ভালো লাগছে না এরকম কিছু না আমি কাজটাকে করি মন থেকে মন থেকে ভালোবাসি হয়তো কখনো কখনো টায়ার্ডনেসের ফলে কিছুটা হয়তো থেমে যাই বা বন্ধ করে রাখি কিন্তু কাজটাকে কখনও অবহেলা করি না কাজটার মধ্যে আমার ভালোবাসা আছে সেহেতু কাজটাকে আমি মন দিয়ে করার চেষ্টা করি স যে কোনো কাজই যদি মন থেকে করা হয় না তাহলে কাজটাকে পূর্ণতা পায় বা কাজটার মধ্যে নিজেকে সেভাবে নিযুক্ত করা গেলে না তার মধ্যে যে অনুপ্রেরা অনুপ্রেরণাতা আসে সেটা অন্য কোনও কিছুতে আসে না সে কোনো যে কোনো কাজ করতে গেলে সেটাকে ভালোবাসো সেটাকে ভালোভাবে জানো বোঝো তাহলে সে কাজটার প্রতি একটি আলাদাই অনুপ্রেরণা আসবে তো তখন কোনো ধৈর্য হারাবে না বা অধৈর্য বা সেরকম কোনো ফিলিংসও আসবে না যে কাজটাকে করবো না বা কিছু না হয়তো কখনো না কখনও টায়ার্ডের ফলে মনে হবে কিন্তু তারপরে গিয়ে আবার মনে হবে না কাজটাকে আমি ভালোবাসি কাজটাকে আমার পূর্ণ করতে হবে সে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমার প্রফেশান তো প্রফেশান হলেও মন থেকে যদি না করা হয় না তাহলে প্রফেশানটাকেও ঠিকভাবে কাজে লাগানো যাবে না তো সেই জন্য আমি চাই কাজটাকে সময় দিই ভালোবেসে যখন আমার মন ভালো থাকে সেই টাইম কাজটাকে করি করে করলে আমার অনুপ্রেরণাটা বজায় থাকে সর্বদাই কোনো দিনই আমার কাজের প্রতি অনুপ্রেরণা হারায় না